আমরা রান্নার ক্ষেত্রে বিভিন্ন মশলার যেমন ব্যবহার করি তেমনই বিভিন্ন ভেষজগুণ সম্পন্ন জিনিসও কিন্তু আমরা ব্যবহার করি রান্নার স্বাদ বাড়ানোর জন্য যেমন ধরুন আমাদের ধনেপাতা কারিপাতা এগুলো কিন্তু আমরা রান্নায় হার্বস হিসাবে বাঙালি পরিবারে কিন্তু ব্যবহৃত হয় আমরা তো বাঙালি তাই আমাদের খাওয়াদাওয়াগুলো একটু অন্যরকম সেখানে আমরা ধনেপাতা পুদিনাপাতা কারিপাতা এইসবগুলোই হার্বস হিসাবে ব্যবহার করি এবং সেগুলো আমরা আমাদের স্বল্প পরিসর জায়গাতে আমরা সেগুলো কিন্তু বানিয়ে তৈরি করতেও পারি বাড়িতে এইভাবেই আমরা ব্যবহার করে থাকি